আমি কিছু দিন আগে একটি শার্ট কিনেছিলাম শার্টটির কালার ছিল লাল সেটি আমার খুব পছন্দের একটি কালার এবং সেই শার্টটির কাপড়টা খুবই নরম এবং কাপড় অনুযায়ী দামটাও একটু কম ছিল সেই জন্য আমি সেটা নিয়ে নিয়েছিলাম সেটা আমার সাপেক্ষ ছিল